হ্যাঁ আমি একটি যোগব্যায়ামের ক্লাসে অংশগ্রহণ করেছিলাম এবং সেটি আমাদের স্কুলে অনুষ্ঠিত হয়েছিল সেখানে একটি স্যার এসেছিলেন সেখানে আমাদের স্টুডেন্টদের সবাইকে যোগব্যায়াম একসাথে করিয়েছিলেন এবং খুব সেটা খুবই ভালো লেগেছিল তো প্রথমত বলি যে বাড়িতে যোগব্যায়াম করলে যে অসুবিধাগুলি হয় আমি সেইভাবে বিভিন্ন ধরনের ব্যায়াম করতে পারছিলাম না তারপরে একা একা করতে মানে করা খুব একটা ভালো লাগছিল না যার ফলে আমার যোগব্যায়াম সেইভাবে করা হচ্ছিল না এবং এই যোগব্যায়াম করার ফলে আমার সেইভাবে কোনো কিছুই উন্নতি হয়নি এবং আমি তারপরের দিন আমি স্কুলে গিয়ে যোগব্যায়ামে ক্লাসে অংশগ্রহণ করলাম এবং এই যোগব্যায়াম করলাম যোগব্যায়াম করে আমার খুবই ভালো লাগলো সেখানে গিয়ে আমি সবার সাথে যোগব্যায়াম করতে পারছিলাম এবং বিভিন্ন ধরনের স্যার আমাকে বিভিন্ন ধরনের যোগব্যায়াম শেখান এবং যার ফলে আমাকে খুবই ভালো লেগেছিল এবং সেই যোগব্যায়ামগুলো আমি নিয়মিত করতে থাকি এবং করার পর দেখি যে সেইগুলো আমি বাড়িতে এসে আবার সেইগুলো আবার চর্চা শুরু করি যার পরে আমার শরীর মানসিক ও শারীরিক দিক দিয়ে খুবই বিকশিত হয় এবং আমার মানসিক বিভিন্ন চিন্তাও কমিয়ে দেয় আমার পড়াশোনার প্রতি বেশ মনোবলও বাড়ায় এবং আমি ঘরে সেভাবেই খুব একটা চর্চা করতাম না তাই আমি নিয়মিত যোগব্যায়ামের ক্লাসেই অংশগ্রহণ করতাম এবং আমি যোগব্যায়াম করতে থাকতাম এবং এই প্রক্রিয়া করেই চলেছিলাম যার পরে আমার খুবই ভালো লেগেছিল বা আমি এবং সেই স্যারের কাছেই আমি নিয়মিত যোগব্যায়াম করছিলাম এইভাবে আমার যোগব্যায়াম খুবই ভালো লাগে